আমি যেহেতু শহরে থাকি সেহেতু কোনো পাখি দেখতে পাই না আমি যখন গাঁয়ে আসি তখন পাখি বাগানে গাছে উঠোনে বিভিন্ন রকম পাখি দেখতে পাই পাখিকে আমি টিপ টিক্স টিপস করে উঠোনে যখন খাবার দিই কত রকমের পাখি আসে শালিক কাত এরা এসে খায় পাখি বিভিন্ন রকমের গলা করে যখন ডাকি ওরা আসে শুনতে পেয়ে ওরা আসে আমি যখন পাখি উঠোনে যখন সকালবেলা খাবার দেই তখন কাক চুড়ুই শালিক ওরা এসে খায়